আমি মনে করি খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং দলবদ্ধ শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে তাদের সহযোগিতা করে কেন স্কুল লাইফ থেকে আরম্ভ করে যদি পড়ার সাথে খেলা খেলার সাথে বন্ধুত্ব একত্রিত হয়ে থাকে খেলা একটি অতি গুরুত্বপূর্ণ অংশ যা পড়ার সাথে তাদের মানসিক বৃদ্ধির বিকাশ ঘটে তেমনই খেলার মাধ্যমে তাদের শারীরিক বিকাশ ঘটে এবং সুশৃঙ্খল একটা সমাজবদ্ধ ভালোভাবে তাদের অগ্রসর এগিয়ে এগিয়ে যায় এবং খেলা এবং পড়া যেমন একত্রিতভাবে যুক্ত খেলার মাধ্যমে মানুষ একত্রিত বা হ্যাঁ ব্যা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে